হ্যালো ম্যাম ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি ম্যাম আপনি যে আমাদেরকে ট্যুরসের জন্য নিয়ে যাবেন ওইখানে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া কেমন আছে বা হচ্চে আপনার খাওয়া খরচা কতো লাগবে ও ওইখানে ওইখানে যাতায়াতের মানে যোগাযোগ আছে তো

ও ম্যাম ওইখানে কি হোটেলে থাকা হবে

হ্যাঁ যেতে চাই আচ্ছা ম্যাম অ্যাডভান্স কতো লাগবে আচ্ছা ম্যাম আমরা কি মানে ওইখানে কি যাতায়াতের জন্য মানে অন্য কোনো ড্রেস আছে বা না যে কোনো ড্রেস পরে গেলেই হবে ম্যাম সামনের দিকে হোক পেছনে যেখানে হোক দিলেই হবে কোনো প্রবলেম হবে না

ম্যাম একজনের জন্য কি দু হাজার টাকা লাগবে আগে থেকে বুক করতে গেলে আচ্ছা হুম হুম ঠিক আছে